হ্যাঁ আমি আপনার ওখানে যে খাবারগুলো অর্ডার দিয়েছিলাম সেই খাবারগুলো আমরা কালকে গেলে সব পাব তো আমি ওখানে অর্ডার দিয়েছিলাম বলতে আমি বলেছিলাম যে বিরিয়ানি থাকবে তার সঙ্গে আমাদের জন্য একটু মটন কষা থাকবে আর পনিরের কোর্মা থাকবে আর একটা করে পোস্তোর বড়া থাকবে বিলটা তো আপনি বলেছিলেন যে খাবার পরেই বিল দেওয়া হবে ওখানে গিয়ে খাবার পরে বিল দেওয়া হবে আপনি একটা মিনিমাম চার্জ বলে দিয়েছিলেন এক একটা প্লেটে আপনার পড়বে হচ্ছে দিয়ে তিনশো পঞ্চাশ টাকা করে এক একটা প্লেটে পড়বে এরকম একটা বলে দিয়েছিলেন আমার তো মোট চারটা প্লেট হবে আমি বলেছিলাম যে কালকে সন্ধ্যাতে যাব আমরা ওখানে খাওয়া দাওয়া করবো আপনি বলেছিলেন যে হ্যাঁ ঠিক আছে সাতটার সময় নয় সাড়ে সাতটার সময় আপনারা আসুন তাহলে আপনি যদি বলেন কী কী মেনু আছে আমি একটু শুনি না আজকে তো আমাদের শনিবার যদি নিরামিষ পাওয়া যায় আমার বাড়ি থেকে তো আর কেউ আনতে যাওয়ার তো কেউ নেই তাহলে আপনি যদি একটু পাঠিয়ে দিতে পারেন তাহলে আমি নিতে পারি ওইটা হ্যাঁ হ্যাঁ এক্সট্রা ডেলিভারি চার্জ নাহয় দিয়ে দেওয়া হবে এক্সট্রা ডেলিভারি চার্জ কত নেবেন বলুন হ্যাঁ হ্যাঁ রায়চকে আপনার দোকানের সামনেই আপনার দোকানের ওই দুটো চারটা বাড়ি পরেই না আমি একশো টাকা দিতে পারবো না আপনি আমি তো আপনার ডেইলি খদ্দের তাতে যদি আপনি একশো টাকা বলেন আমি একশো টাকা দিতে পারবো না আমি পঞ্চাশ টাকা দেব দেখুন তাতে যদি হয় তো তাহলে একটু পাঠিয়ে দিতে যদি পারেন আর আমি একটা জিনিস দেখলাম যে আপনার ওখানে নাকি একটা জিনিসে খুব আমার খারাপ লাগলো যে আপনাদের এখানে লুচি আর পোহা নাকি নিতে হচ্ছে লুচি নিলে নাকি পোহাটাও নিতে হচ্ছে এটা কী ধরনের

আমি যদি আমি যদি পোহাটা যদি না খাই তাহলে কি হবে না আমি লুচিটা নেব আমি পোহাটা নেব না না আমি পোহা নেব না কারণ পোহা আমি কোনোভাবেই নিতে পারবো না আমি শুধু লুচিটাই নেব কারণ আপনার দোকানের আমি ডেইলি খদ্দের আপনার দোকানের যদি কর্মচারীরা যদি আমাকে যদি এভাবে যদি জোড়া জোড়ি করেন না আমি পোহা নেব আমি পোহা নিতেই চাইছি না তার কারণ কেন আপনি যদি ফ্রিতেও পোহাটা দেন আমি তো দেখলাম ফ্রিতে আছে ফ্রিতেও যদি পোহা দেন তাহালেও আমি পোহাটা নিতে পারবো না আমি শুধু লুচিটাই নেব যে কারণ আমার পোহাটা আমার শরীরের পক্ষে আমাদের বাড়িতে কারোরই শরীরে স্যুট করে না সেই জন্য আমরা পোহাটা নিতে চাইছি না আমরা শুধু লুচিটাই নেব আমি তো ওখানে বসে খাচ্ছি না আমি বাড়িতে নিয়ে আসবো আমি পোহা নেব না আমি শুধু লুচিটাই নিতে চাইছি কিন্তু এই সিস্টেমটা তো ভালো নয় যার যেটা রুচি হবে সে তো সেটা নেবে না জোড় করে কাউকে কোনো কিছু দিয়ে দেওয়াটা সেটা তো ঠিক নয় আমি সেদিনের লুচির অর্ডার করলাম তার সঙ্গে দেখলাম পোহা দিয়েছে অথচ পোহার দামও নিয়েছে কিন্তু আমি তো পোহাটা বলি না পোহাটা তো আমি অর্ডার করিনা যে আমাকে পোহাটা দিতে হবে বলে তা সত্ত্বেও জোড় করে আমার যেই জিনিসটা স্যুট করে না আমার সুগার আছে আমার চিনিটা খাওয়া চলবে না আমাকে কি চিনিটা খেতে হবে এরকম তো কিছু নেই আমার লুচিটা খাওয়া চলবে কিন্তু আপনারা তো এটা জোড় জবরদস্তি করছেন এই জোড় জবরদস্তি তো করা উচিত নয় তাহলে আপনার কিন্তু দোকানে কাস্টোমার কমে যাবে ঠিক আছে ঠিক আছে আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে আপনি যেটা বলছেন যে যারা পোহা নিতে চাইছে তাদেরকে পোহা দিন আমি তো পোহা নিতে চাইছি না তাহলে আমাকে কেন দেবেন যারা নিতে চাইছে তাদেরকে দেবেন যারা নিতে চাইবে না তাদেরকে দেবেন না এরকম একটা সিস্টেম রাখাটা ঠিক আছে কিন্তু তার মধ্যে আপনি যদি বলেন বাধ্যতামূলক নিতে হবে সেটা ঠিক নয় ঠিক আছে এইবারে যা হয়েছে হয়েছে পরেরবার থেকে আমি যখন লুচি নেব পোহা দেবেন না ঠিক আছে এখন ছাড়ছি